পশুপালনের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের পশুপালন থেকে যে সমস্ত পার্শ্ব ব জিনিস পাওয়া যায় সেগুলোর ব্যবসা করা যায় যেমন হাতির দাঁতের ব্যাপোর ব্যবোশ ব্যবসা করা যেতে পারে তেমনই ঘোড়ার ক্ষুরের ব্যবসা করা যেতে পারে এসমস্ত অনেক মূল্যবান জিনিস যা পার্শ্ব ব্যব ব্যবসার ক্ষেত্রে খুবই কাজে লাগে মাংস দুধ ডিম পশম ছাড়াও অতিরিক্ত ঘো হাতির দাঁত ঘোড়ার ক্ষুর এই সমস্ত জিনিসেরও বাজারে অতিরিক্ত মূল্য আছে যা বিক্রি করে বিভিন্ন রকম ব্যবসা করা যেতে পারে এবং যার মাধ্যমে বিভিন্ন আর্থিক উপার্জনও করা যেতে পারে